আমাকে ভারতের পাঁচটি রাজ্যের নাম বলতে বলা হয়েছে প্রথমে হচ্ছে যে পশ্চিমবঙ্গ আমার জন্মস্থান তারপরে হচ্ছে বিহার বিহার পর আছে উড়িষ্যা জগন্নাথ দেবের মন্দির বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির উড়িষ্যা দিল্লি ভারতবর্ষের রাজধানী এবং এখানে আগ্রার তাজমহল সব আরও অন্য অন্য জিনিস পাঞ্জাব পাঞ্জাবের যে স্বর্ণমন্দির গুরুদ্বারের স্বর্ণমন্দির আছে এই পাঁচটি রাজ্য আমি জানি এবং দেখে দেখেছি